হ্যাঁ আমার একটি রান্নার গোপন উপকরণ রয়েছে সেটা আমি আমার রান্নার জন্যই ব্যবহার করে থাকি এই গোপন উপকরণটি আমি আমার নিজে হাতে বাড়িতে তৈরি করেছি এই উপকরণটার জন্য কতকগুলো মশলা নিয়েছি দারুচিনি এলাচ লং জায়ফল জয়িত্রী রসুন এই সমস্ত মশলাগুলোকে একটা কড়াই নিয়ে খালি কড়াইতে নেড়ে নিয়ে তারপর সেটা গুঁড়ো করে যে মশলার পেস্টটা তৈরি হয় সেটাতে একটা সুন্দর গন্ধ বেরোয় এবং রঙও ভালো হয় খাবারের স্বাদও খুব সুন্দর হয় এটাই আমার গোপন উপকরণ এটা দিয়েই আমি আমার সমস্ত রকম রান্না করে থাকি যে কিছু বা যা কিছু রান্নাই করি না কেন সমস্ত রান্নাতেই এটা দিই এর ফলে রান্নার গুণাগুণটা পাল্টে যায় এবং বাড়ির সদস্যরাও এই তৈরি রান্না খাবার খেয়ে বলে না খুব সুন্দর হয়েছে তুমি এতে কী মশলা দিয়েছ বা কী উপকরণ দিয়েছ সেটা সবাই জানতে চায় এই খাবারের উপকরণ দিয়েই আমি আমার খাবারকে খুব স্বাদে এবং গন্ধে অতুলনীয় করে তুলি